আমি আমার বাড়িতে বা বাগানে পাখিদের দেখানোর জন্য বিভিন্ন টিপস অনুসরণ করি তার মধ্যে আমার প্রথম কথা আমার বাড়ির উঠোনে কারণ আমার বাড়িতে আমি প্রথমত আমার মানে পায়রা যে পাখি সেটা তো আমাকে খুবই ভালো লাগে সেই জন্য আমি আমার বাড়ির উঠোনে পায়রা পায়রাকে ডেখে আনার জন্য আমি আমার বাড়ির চাল গম ডাল ইত্যাদি মানে যে কোনও ফল বা ফুল দিয়ে ফল দিয়ে আমি তাদেরকে ডেকে আনি আর হচ্ছে তাছাড়া আমার টিয়া টিয়া পাখি মানে ধরতে বা তাকে পোষ মানাতে আমার খুব ভালো লাগে সেই জন্য আমি আমার বাগানে মানে কাগ কামরাঙা গাছ লাগিয়েছি এছাড়া পাকা পেয়ারা দিয়ে আমি সে সেই সব পাখিকে আমি আমার বাগানে ডেকে আনি আর সবশেষে আমি একটা কথা বলব যে কোকিলের ডাক মানে আমাকে খুবই মানে মোহিত করে দেয় সেই জন্য আমি মানে দূর দূর থেকে মানে বট ফল পেড়ে এনে বা ডুমুর ফল পেড়ে এনে আমি আমার বাগানে চারিপাশে ছড়িয়ে রাখি যাতে করে সেখানে এসে কোকিল আসে এবং কোকিলের যে ডাক সেটা আমাকে শুনতে খুব ভালো লাগে এইসব বিভিন্ন ধরনের টিপস আমি অনুসরণ করি পাখিদের ডাক শোনার জন্য বা পাখিদেরকে ডেকে আনার জন্য